আমার পাখি দেখার একটা প্রিয় জায়গা হলো আমার বাড়ির ছাদ বাগান আমার বাড়িতে আমি ছাদের ওপরে সুন্দর ফুল ছোটো মানে ফুলের বাগান করেছি সেখানে অনেক অনেক ছোটো পাখিও রেখেছি উপরে পাখি রাখার ঘর করে খাঁচা করে ওখানে কিছুটা পাখিও আছে নানান রঙের মানে সুন্দর সুন্দর পাখি আছে অনেকগুলো এবার আমি আমি একটা জব করি যেহেতু সেখান থেকে জব থেকে ফেরার পরে বা যাওয়ার আগে আমি ওদেরকে গিয়ে খাবার দিয়ে আসি ওদের সঙ্গে একটু টাইম কাটিয়ে আসি আমার খুব ভালো লাগে ওদের সঙ্গে কথা বলতে টাইম আমি যেন আমার যেন মনে হয় আমি ওদের ভাষাটা বুঝতে পারি আমার যেন মনে হয় এটা আমি এমন করি আমার ওদের সঙ্গে মানে সময় কাটাতে ওদের ওখানে থেকে আমার খুব খুব ভালো লাগে এবার আমি ওদের রোজ বিকালে আমি জব থেকে আসি বিকালে আসার পরে খাওয়ার খাওয়ার পরে চেঞ্জ করে তারপরে ওদের কাছে গিয়ে বসি গিয়ে ওদের আমার ওই ছাদ বাগান আমার মানে বাড়ি আমার নিজেরই বাড়ি নিজের বাড়ির ছাদে আমি একটা বাগান বানিয়েছি সুন্দর ফুলের বাগান এবার ওই ফুলের বাগানের সঙ্গে সঙ্গে আমি কিছু পাখিও রেখেছি ওখানে পাখিও পুষেছি এবার আমি ওদের খুব ভালোবাসি এবার ওই পাখিদের খেতে দিই বিকেল হলে খাবার দিই মানে তখন আমি কাজ থেকে ফেরার সময় ওদের খাবার নিয়ে আসি বা ওদের খাবারের স্টক থাকে ঘাসের দাম ওরা যেগুলো খায় আসলে ওগুলোকে যখন খেতে দিয়ে ওদেরকে ছেড়ে দিই ওরা সুন্ মানে কি সুন্দরভাবে ঘোরে কি বলবো ওরা আমার ফুল গাছে বসে তারপর ওরা আমি ও মাঝখানে বসে থাকি ওরা কী সুন্দরভাবে ঘুরবে আশেপাশে দেখব আর আমার প্রচুর পাখি আছে প্রচুর পাখির খাঁচা করা আছে এবার ওই আমি পাখিদের যখন খেতে দিই আরও দেখি আশেপাশের অনেক পাখি অনেক পাখি চলে আসে এমন করতে করতে আমার এখন বিকালে আমি যখন খেতে দিই পাখিদের প্রচুর প্রচুর পাখি প্রচুর পাখি চলে আসে এবার আমার তো এই দৃশ্যটা দেখতে খুব খুব ভালো লাগে মানে কী বলবো আর আমার পাখিদের সঙ্গে টাইম কাটাতে আমার খুব ভালো লাগে পাখি বলতেই আমি পাগল কোথাও যে কোনো পাখি বিক্রি হয় বা কেউ পোষে আমি খুব খুশি হই বা দেখতে যাই আমি খুব ভালো লাগে আমার আমার হাজব্যেন্ডও ভালোবাসে আমার বাচ্চাও ভালোবাসে এইভাবে আমরা সবাই মিলে একটা পাখি মানে কি পাখিদের অনেক পাখি পশু অনেক অনেক রকমের পাখি পুষি আর আমরা যদি কোথাও বেড়াতে যাই মানে আমি যখন কোথাও বেড়াতে যাই আমার আবার শ্বশুরবাড়ি হলো গ্রামে সুন্দরবনের দিকটা আমরা থাকি কলকাতা কিন্তু আমার শ্বশুরবাড়ি গ্রামে সুন্দরবন এবার সুন্দরবন তো শুনেছো ওই যে পাখির আলা টালা আছে না ওই দিকটা এবার গেলেই তো সুন্দরবন বেড়াতে যাই আর কেন আমি তো পাখি প্রেমিক আমি তো পাখিদের ভালোবাসি আর আমার ফুল ফ্যামিলি পাখি খুব ভালোবাসে আমরা গেলেই আমরা বিকাল হলেই আমরা চলে যাই ঘুরতে ওখানে গিয়ে প্রচুর প্রচুর পাখি সুন্দরবন পাখিরালয় এদিকে প্রচুর পাখি আছে আর পাখি দেখতে তো আমার খুবই ভালো লাগে খুব ভালোবাসি আমরা যদি কোথাও ঘুরতে যাই সেখানে গিয়ে আগে কোথায় পাখি আছে সেখানেই যাবো পাখি দেখতে এমন করে আমার প্রচুর জায়গায় ঘোরা আছে যে কিন্তু পাখি আমি খুব পাখি ভালোবাসি পাখি দেখতে বা পাখি খুব ভালোবাসি ওই জন্য তো নিজের বাড়িতে পাখি পশুপালন করছি বা পাখিদের পুষেছি বা ওদের ওদের সঙ্গে আমি সময় কাটাই দিনের বেশিটা অংশ আমি ওদের সঙ্গে কাজ থেকে ফেরার পরে ওদের সঙ্গে সময় কাটাই আমরা সবাই ওদের নিয়ে ফটো তোলা এখন যে সবাই শর্ট ভিডিও টিডিও করে ওগুলো করা আমি ওদেরকে খুব খুব ভালোবাসি ওদের খেতে দেওয়া পাখি বলতেই আমি ভালোবাসি পাখি প্রেমিক বললে একমাত্র আমি মানে আমার মতন অনেকেই আছে কিন্তু আমি যেন খুব ভালোবাসি এমন করতে করতে এখন আমার বাড়িতে প্রচুর প্রচুর পাখি আছে আরও বাইরের যে পাখিগুলো আছে তারাও চলে আসে ওই কারণ আমি খেতে টেতে দিই বিকাল হলে আর আমি যখনই যাবো ওরা যেন আমার সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে যায় আর আমার মনে হয় আমি যেন ওদের মুখের ভাষা বুঝতেই পারি কি আমি যখন বিকেলে যাই পাখিগুলোকে সব ছেড়ে দিই খাঁচা থেকে কারণ আমার ফুলের বাগান আছে ফুলের বাগানে ওরা গাছে সুন্দরভাবে বসে বসার পরে আমি ওদের ওখানে খেতে দিই আমি টাইম কাটাই ওদের সঙ্গে খুব ভালো লাগে আবার যখন শ্বশুরবাড়িতে যাই গ্রামের দিকে তখন ওদেরকে দেখার জন্য শোনার জন্য কাউকে রেখে যাই এবার আমি যখন ওখানেও যাই তখন ওই সুন্দরবন পাখি দেখতে যাই বা নর্থ বেঙ্গলে কোথাও যদি আমি ঘুরতে যাই সেখানেও গিয়েও আমি পাখি দেখি মানে আমি এতটাই পাখি ভালোবাসি আর কোথাও যদি যাই সেখানে গিয়ে আমি পাখি কিনে আনি মানে পাখি যদি আমি দেখি তাহলে কিনে আনবই আমি এমনই একটা মানুষ আমি ওদেরকে খুব খুব ভালোবাসি এইভাবেই আমার চলছে পাখি কলকাতায় আমার খুব ভালো লাগে আমি খুবই ভালোবাসি ওদের এইভাবেই চলে যাচ্ছে দিন কেটে যাচ্ছে সকাল হলে ওদের খাবার দিয়ে নিজের বাড়ির সব কাজ করে কাজে বেরিয়ে গেলাম আবার আসলাম এসে ওদের খাবার দিলাম খাবার দিয়ে ওদের সঙ্গে টাইম কাটানো এটা নিয়ে আমি খুবই ভালো আছি এইভাবেই কোথাও ঘুরতে যাওয়ার কথা বললেই আমি আমার হাজব্যান্ডকে বলি কোথায় যাবো সেখানে যেন পাখি থাকে সেখানেই যেন আমি যেতে পারি পাখি মানেই কী বলবো ওদের যেন অদ্ভুত ডাক ভালোবাসা সেই মানে একটা ওদের প্রতি আমি একটা অমায়িক ভালোবাসা হচ্ছে মানে একটা কী করে যে বলবো আমি যে এত ভালো কী করে বেসে ফেলেছি যেটা বলার মতন না